আমার স্কুলে লাইব্রেরি ছিল আমি যখন স্কুলে পড়তাম তখন তার দুই তিন বছর আগেই লাইব্রেরিটি ভালো করে আবার নতুন করে সাজানোর একটি ব্যবস্থা করা হয় হ্যাঁ আমি ছোটোবেলা থেকেই বই পড়তে বেশ ভালোইবাসি বিশেষত সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তের মতো যে কবিরা আছে তাদের বই আমি পড়তে ভালোবাসি এছাড়া ইংরেজি লেখক শেক্সপিয়ার তেনার বইও আমি পড়তে বেশ ভালোবাসি আমি ছোটোবেলা থেকেই লাইব্রেরি থেকে বিভিন্ন ম্যাগাজিন নিয়ে এসে বাড়িতে পড়তাম বিভিন্ন জোকসের বই কমিকসের বই এছাড়া ভূতের বা যে ভয়ানক গল্প বা সত্য ঘটনার গল্পের যে বইগুলি রয়েছে আমি কিন্তু সেগুলো পড়তেও বেশ ভালোবাসি এছাড়া ধরুন যেসব গল্পের বই ছাড়াও যে আমাদের প্রতিদিন সংবাদপত্রের পেছনে যে ছোটো ছোটো গল্প লেখা থাকে আমি কিন্তু সেগুলো পড়তেও বেশ আগ্রহী